হ্যাঁ বই ছাড়াও আমরা সংবাদপত্র পড়ে অনেক রকম সংবাদপত্র আছে তার মধ্যে আমাদের বাড়িতে আনন্দবাজার পত্রিকা নেওয়া হয় এটা আমি রোজই পড়ি পড়ে খুব পড়তে ভালোও লাগে পড়ে দেশ বিদেশের সব খবর জানতে পারি আর ব্লগ বলতে ফেসবুকে ব্লগগুলো যা আসে সব পড়ি পড়তেও ভালো লাগে আর পড়ে অনেক কিছু জানতেও পারি